আমি একজন পুলিশ কর্মী পুলিশের কাজ আমার ছোট থেকে খুব ভাল লাগে তারা যেভাবে সমাজকে আগলে রাখে সমাজ থেকে খারাপ জিনিসকে দূর করে এই জিনিসটা আমার ছোট থেকেই খুব ভাল লাগে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে একদিন ওই ড্রেসটা আমি পরবো তার চেষ্টা আমি চালিয়ে যাই দীর্ঘ তিন চার বছর ধরে চালিয়ে যাওয়ার পর অবশেষে সেই প্রাপ্তি আমার ঘটে এবং প্রায় দুবছর ধরে আমি এই চাকরি করছি এবং খুবই ভালো লাগছে আগামী চেষ্টা করি আগামীতে যেন আরও উপরে যেতে পারি